আমার নিজস্ব বাগান আছে সবজি বাগান সেখানে আমি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় রক্ষনাবেক্ষনের দিক থেকে কারণ এ সময় আমার বাগানে বিভিন্ন কিছু সবজি আমি লাগিয়েছি উচ্ছে মিষ্টি কুমড়ো শশা বিভিন্ন কিছু আছে বাগানে তো সেখানে বিভিন্ন রকম মশা পোকামাকড়ের বা কীটপতঙ্গও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো সেগুলি রক্ষনাবেক্ষনের সময় এদের উপদ্রব এতটাই বেশি যে আমাদেরকে বিভিন্ন সমস্যার সন্মুখীন করে দেয় কীটপতঙ্গ যে ফলগুলো এখন গুটি বা জালি পড়বে তাদেরকে লিক করে দেয় বা ভোমরায় আল দেয় সেগুলো নষ্ট করে দেয় মশায় আল দিয়ে নষ্ট করে দেয় এ জন্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়